আমি রান্না করার সময় আগেই সতর্কতা অবলম্বন করি আমার গ্যাসের আমি তো গ্যাসে রান্না করি যে আগেই মনে হয় যে গ্যাসটা ঠিকঠাক আমি অন করলাম নাকি আর গ্যাসের কোথা থেকেও গ্যাসের গন্ধ আসছে নাকি আমার মনে হয় যেন যদি বাই চান্স কোনও দিক থেকে গ্যাস বেরিয়ে যায় তাহলে তো এক্ষুণি অন্যরকম কোনও বিপদ হয়ে যাবে ওই জন্য আমি প্রথমে আগে ওই দিকটাই সতর্ক হই তারপরে সতর্ক হই যে যে কোনও রান্নার জন্য আমি একটা কড়াই বসালাম সেই কড়াইটা বেশি না গরম হয়ে যায় বেশি গরম হয়ে গেলেই কী হয় তেল দেওয়ার সঙ্গে সঙ্গে যেন একটা ধোঁয়ায় সারা ঘর ভর্তি হয়ে যায় আর আরেকটা জিনিস আমি খুব অবলম্বন করি সতর্কতা যেটা হলো আমি কক্ষণও কোনও সিন্থেটিক শাড়ি পরে আমি রান্না করি না রান্না করবার সময় আমি সবসময় সুতির জিনিস ব্যবহার করি তাতে সুতির নাইটিই হোক বা সুতির শাড়িই হোক আমি ওইটা খুব মানে মাথার মধ্যে রাখি আর আরেকটা সতর্কতা আমি খুবই অবলম্বন করি যে কক্ষণও আমি কোনও মানে কাপড় ছেঁড়া দিয়ে আমি হাঁড়ি কড়াই এগুলো নামানোর চেষ্টা করি না আমি সব সময় সাঁড়াশি নিই কেননা আমার মনে হয় কাপড় ছেঁড়া দিয়ে যদি আমি কড়াই নামাতে যাই যদি সেই কাপড় ছেঁড়াটা আমার হাত থেকে একটুখানি নেমে গিয়ে আগুন জ্বলে যায় তাহলে তো আমার গ্যাসের বিরাট ইয়ে হয়ে যাবে বা মানে গোটা ঘর আগুন লেগে যাবে যার জন্য আমি ওই দিকটাও সবসময় লক্ষ্য করি যে না আমি ইয়ে করবো না কোনও ন্যাকড়া আমি ব্যবহার করবো না আমি সাঁড়াশি দিয়েই ধরবো এই সবগুলোই আমি বিশেষভাবে সতর্ক থাকি